হ্যালো সোমুদা হ্যাঁ বলছিলাম তোমার কাছে যে গাড়িটা আমি বুক করেছি কাল হাওড়া যাওয়ার জন্যে সেটা কী খবর আচ্ছা আচ্ছা কাল সকাল আমার নটার মধ্যেই গাড়ি লাগবে না আমার দেরি হলে হবে না ওই ড্রাইভারই লাগবে আগের দিন যে গেছিলো এবং নটার মধ্যেই লাগবে কারণ আমার ট্রেনের টাইম আছে একটু আগে বেরোতে হবে এবং আমার সঙ্গে আরও দু একজন যাবে যারা আমার এইখান থেকে না উঠলেও দোস্তপুর এবং ফতেপুর থেকে উঠবে দুজন আমার সঙ্গে তারা থাকবে তাই জন্যে তারা দেরি করবে না তোমার পরিষেবা খুব তাই তোমাকে বারবার ডাকি তুমি একদম পারফেক্ট টাইম নটার সময় গাড়িটা দিয়ে দিও দাদা আর এবং ওই যে ড্রাইভারটা আগের দিন ছিলো ওই ড্রাইভারটাকেই পাঠিয়ে ওই ড্রাইভারটার ড্রাইভিংও খুব সুন্দর ব্যবহারও খুব ভালো তাই জন্য আমরা ওই ড্রাইভারটাকেই চাইছি ওই ড্রাইভারটাকেই দিও আরাম ঠিক